গত কয়েক দশক ধরে ভারতে কী কী নতুন চাকরি এবং ভূমিকা এসেছে যেমন ধরুন ভারতে অনেক চাকরি নতুন এসেছে কারণ অনেক বেকারত্ব চাকরিতে পাশ করেও চাকরির পরীক্ষাতে পাশ করেও চাকরি পাচ্ছিলো না তাই চাকরি বাড়িয়ে দিয়েছে যেমন ধরুন সাঁওতালদের ক্ষেত্রে সাঁওতালি ভাষায় এক স্কুল খুলে দিয়েছে যাতে তারা চাকরি করে কিছু রোজগার করে সংসার চালাতে পারে যেমন ধরুন ইউটুবার কিছু ইউটুবার বাড়ছে এবং ইউটুবারের বেতন বাড়াচ্ছে যাতে তারা কিছু রোজগার করতে পারে ফোনের মাধ্যমে বিশেষ বিশেষ যেমন ধরুন ভ্রমণকারী ভ্রমণকারীতেও টাকা দিচ্ছে কমেডিয়ান কমেডিয়ান যারা করছে তাদের টাকা আরও বাড়িয়ে দিয়েছে এবং কমেডিয়ানের চাকরিটা আরও বাড়িয়ে দিয়েছে ভারতের তরুণরা জীবনে কী খুঁজছে ভারতের তরুণরা জীবনে শুধু খুঁজছে মজা মজা মস্তি এবংখুঁজছে চাকরি যাতে চাকরি পেয়ে ভালো রোজগার করে তার বাবা মাকে দেখতে পারে এবং তারা যাতে সংসার ভালোভাবে চালাতে পারে সেই চাকরিই খুঁজছে তাই তারা জীবনে সফলতা লাভ করেচে চাকরির পরীক্ষায় পাশ করছে কিন্তু চাকরি পাচ্ছে না তাই সরকার এটা ঠিক করেচে চাকরি আরও বাড়িয়ে দেওয়া হোক এবং সবাই যাতে আরও চাকরি পেয়ে ভালো নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে